খেলার সামগ্রী একটি খেলার আদর্শ উদ্দেশ্য এবং নির্দেশিকা যা খেলনাটি খেলার সময় অনুসরণ করা হয় আমি সাধারণত অনেক রকমের গেম খেলেছি এই খেলনাগুলি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সামগ্রীর প্রয়োজন হতে পারে তবে কিছু সাধারণ গেম সামগ্রী রয়েছে যেমন বোর্ড গেমের জন্য প্ল্যাটফর্ম ডাইস কার্ড পিয়ানো ব্লক এবং চেসসহ অন্যান্য কিছু উল্লেখযোগ্য সামগ্রী দরকার পড়ে আবার কখনও কখনও কম্পিউটার গেমের জন্য কম্পিউটার বা মোবাইল ডিভাইসে খেলার জন্য সফটওয়্যার এবং হার্ডওয়্যারের দরকার হয় স্পোর্টস এবং আউটডোর গেমের জন্য ফুটবল ক্রিকেট বল ব্যাডমিন্টন টেনিস গলফ এবং অন্যান্য কিছু আলাদা গেমের জন্য আলাদা আলাদা রকমের সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে